খেলা মানুষের পুরো জীবনের উপর নিশ্চিতভাবে প্রভাব ফেলতে পারে টি ভিতে খেলা দেখার মাধ্যমে কারণ আমরা ছোট থেকে বড় যে কোনো ছেলেরাই টি ভিতে বিভিন্ন খেলা দেখি যেমন ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলা এর মধ্যে অনেকেরই প্রিয় খেলোয়াড় থাকে সেই খেলোয়াড়ের খেলা দেখতে তারা প্রচণ্ড আনন্দ উপভোগ করে তাদের খেলা দেখার জন্য তারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় টিভি হোক ফোন হোক মোবাইল সেই জায়গায় খেলা তারা খুলে বসে জীবনে সবথেকে যে কোনো মানুষেরই প্রিয় খেলা হল ক্রিকেট খেলা ক্রিকেট খেলা দেখে অনেকেই তাদের প্রিয় খেলোয়াড়কে নিজের সঙ্গে তুলনা করার জন্য পাগলের মতো হয়ে ওঠে যেমন হয়তো কারও প্রিয় খেলোয়াড় হল ধোনি এরপর ধোনি তার কী যাবতীয় জীবনের স্টাইল অনুকরণ করে সেই স্টাইল অনুকরণ করার জন্য তারা নানা রকম তাঁদেরকে অনুকরণ করতে থাকে এবং শেষমেশ সেইসব অনুকরণ করার জন্য বাড়িতে বা আশেপাশের প্রতিবেশী বন্ধুবান্ধব নানা জনের সঙ্গে ঝামেলার সৃষ্টি হতে থাকে যেকোনো খেলোয়াড়ের খেলা দেখে তারাও তাদের সেই খেলাটাকে নিজেদের উপর প্রভাব বিস্তার করে এবং দিনশেষে এগুলো কোনো কিছুই সম্পূর্ণ হয় না যার ফলে সৃষ্টি হয় পরিবারের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট তাই এইসব প্রভাবকে নিজেদের উপর না ফেলে চেষ্টা করা উচিত সেইসব প্রিয় খেলোয়াড় বা যার যে খেলোয়াড়ই প্রিয় হোক তাদের খেলা দেখা উপভোগ করা এবং সেই খেলাকে নিজের জীবনের সঙ্গে কোনোভাবে যাতে প্রভাব ফেলতে না পারে সেই দিকে সতর্ক হওয়া অত্যন্তই আবশ্যিক তাই একটাই জিনিস যে খেলা টি ভিতে দেখ এবং টি ভিতে দেখার পরে সেই খেলাকে নিজের মাথা থেকে ঝেড়ে বের করে নাও তার উপর যাতে নিজের জীবনের উপর নিশ্চিত সেই খেলা প্রভাব ফেলতে না পারে সেইদিকে অবশ্যই সতর্ক থাকা উচিত